সমন্বয় সমস্যাকে রাষ্ট্র মোকাবেলা করেছে অনেক ডাক্তার বাড়িয়েছে এবং অনেক হসপিটাল নার্সিং হোম করেছে যেখানে রুগিদেরকে বিনা পয়সায় চিকিৎসা করাবার সুযোগ করে দিয়েছে তা সুযোগ করে দিয়েছে এবং অনেক ফার্মেসি বাড়িয়ে দিয়েছে যাতে আমরা যাতে সুস্থ থাকি সেই সেইটা ভেবে রাষ্ট্র অনেক ফার্মেসি বাড়িয়ে দিয়েছে আমরাও সুস্থ থাকবো এটা ভেবেই অনেক সরকারি হাসপাতাল করে দিয়েছে যাতে আমাদের কিছু অসুবিধা হলে আমাদের পরিবারের কিছু অসুবিধা হলে বিনা পয়সায় যাতে চিকিৎসা করায় অনেক গরিব মানুষ আছে যারা পয়সার অভাবে চিকিৎসা না করাতে পেরে অনেক মানুষ মারা যান সেক্ষেত্রে রাষ্ট্র এটাই করেছে যে বিনা পয়সায় চিকিৎসা চালু করেছে তালে চিকিৎসার জন্য কেউ যদি কেউ মারা যাবেন না অন্তত এটাই আর কি এটা খুব ভালো কাজ করেছে এই কাজে আমরা সবাই রাষ্ট্রকে সাপোর্টও করেছি এটাই করতেও থাকবো